হ্যাঁ দাদা আপনি যদি বলছেন আপনি কোথা থেকে বলছেন আচ্ছা আচ্ছা আপনি যদি বলেন ব্যবসা করবেন তাহলে আমি মাল নিই তোমার বোড ডাঙ্গি সুপারমার্কেট ওখানেই নতুন পোশাক সব রকমভাবে পাওয়া যাবে হ্যাঁ এবং স্বল্প মূল্যে না ওখানে তোমার যেরকম ওখানে তুমি যদি যাও ওখানে বিশেষ করে রাত্রেবেলা ব্যবসাটা শুরু হয় হুম রাত্রিবেলা তোমার হ্যাঁ রাতে রাত নটার পরের থেকে তোমার ওখানে কেনাকাটা শুরু হয় মানে ওই ওই সময়টায় আমা ওই যে মানে ওখানে হোলসেলে বিক্কিরি হয় আর তুমি যদি মনে করো ব্যবসা শুরু করবে তোমার জন্যে বেটার হবে হ্যাঁ তাহলে ওই মানে লোকেশানটা আমি দিয়ে দেবোখনে আপনার অ্যাড্রেসে আপনি সেই লোকেশান হিসাবে চলে যাবেন আমার তো এখন কাজের চাপ খুব দাদা তো আপনি ওই লোকেশান হিসাবে চলে যাবেন এক দিন আগে বেরাবেন না না ও না না না আপনার ওই এব্রিওয়ানের সব কিছুই পাওয়া যাবে ওখানে লেডিস জেন্টস এবং শাড়ি ব্লাউজ নাইটি হ্যাঁ আপনি যা কিছু চাইবেন ওখানে সব রকম ভ্যারাইটিস পাওয়া যাবে আপনি কি জাস্ট একটু ভিজিট করুন হ্যাঁ না ওখানে বর্তমানে যদি সেই মতো করে বলি তাহলে লেডিস মালটাই বেটার হবে ওখানে না না না মারবে না ওখানে গিয়ে আপনি দেখেন ভিজিট করেন ভালো মালই পাবেন আর কম অল্প সুলভ একদম স্বল্প মূল্যে আমি তো ওখান থেকেই কেনাকাটা করি আর দরকার পড়ে আমি ওখানে বলে দেবো ফোন করে বলে দেবো আমাকে আমার একজন চেনা জানা যাচ্ছে যান আমি সব কন্ট্যাক্ট করে দেবো আপনাকে আচ্ছা থ্যাঙ্ক ইউ